ভারতে আমার প্রিয় রাজ্য হল পশ্চিমবঙ্গ এ রাজ্যতেই আমি জন্মগ্রহণ করেছি তাছাড়াও এ রাজ্যে দেখার মতন অনেক কিছুই রয়েছে এ রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলা এবং কলকাতা জেলা আমার সবচেয়ে পছন্দের পুরুলিয়াতে অনেক ঘোরার জায়গা রয়েছে যেমন অযোধ্যা পাহাড় জয়চণ্ডী পাহাড় বামনী ঝর্ণা ইত্যাদি আর কলকাতায়ও প্রচুর জায়গা রয়েছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল আলিপুর চিড়িয়াখানা জাদুঘর দক্ষিণেশ্বর ইত্যাদি আর কম বেশি পশ্চিমবঙ্গে সব জেলাতেই অনেক ঘোরার জায়গা রয়েছে আমি পৃথিবীর অনেক জায়গাতেই ভ্রমণ করতে চাই কিন্তু যেহেতু আমি পাহাড় ভালোবাসি তাই পরের মাসে আমি দার্জিলিং যাওয়ার একটি পরিকল্পনা করেছি এবং ভবিষ্যতে আমি পৃথিবীর নানারকম পাহাড় তীরবর্তী অঞ্চলে ঘুরে বেড়াতে চাই